আমি টিভি শো শার্ক ট্যাঙ্ক মাঝে মাঝেই দেখি এটি সম্পর্কে আমরা যথেষ্ট সচেতন কারণ এটি আমাদেরকে অনুপ্রেরণা জোগায় নিজেদের ব্যবসাকে উন্নতি করার জন্য এই সম্বন্ধে যথেষ্ট পরিমাণ ধারণা আমাদের কারোর কাছকে প্রায় নেই বললেই চলে আমরা এই শোটি দেখে যতোটা পরিমাণ শিখতে পারি আমাদের কাছে সেটাই যথেষ্ট আমরা এই শো থেকে নিজের ব্যবসার প্রতি সচেতন এবং জগ্রুত হতে পারি এবং এটি থেকে সজাগ থাকতে পারি এটি আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন নতুন ব্যবসা খোলার জন্য এবং এর দ্বারা আমরা অনেক বিশেষ বিশেষ পদ্ধতি শিখতে পারি নিত্য নতুন ব্যবসাকে স্ট্যান্ড করানোর জন্য এর দ্বারা অনেক মানুষই প্রভাবিত হয়েছে ব্যবসা শুরু করার জন্য আমাদের প্রথমেই ভীতি তো একটা থাকে যে আমরা ব্যবসাতে প্রতিষ্ঠিত হতে পারবো কি না কিন্তু এই শার্ক ট্যাঙ্ক শো দেখার পর আমাদের সেই ভীতিটি আস্তে আস্তে দূরীভূত হতে থাকে এবং আমরা নিজের মতো আত্মবিশ্বাস উপলব্ধি করতে পারি যে নিশ্চয়ই এক দিন সফল হবে আমাদের ব্যবসাটি এবং এই ভীতি দূর হওয়ার ফলে আমরা সহজেই আমাদের ব্যবসা শুরু করতে পারি এবং সহজেই ব্যবসাতে সফল হতে পারি